হ্যাঁ অবশ্যই আমার স্কুলে লাইব্রেরি আছে এখন প্রত্যেকটি স্কুলেই লাইব্রেরি থাকে এবং লাইব্রেরিতে যে বইগুলি থাকে প্রচুর গল্পের বই যেমন বিভিন্ন ধরনের গল্পের বই থাকে ভূতের গল্পের বই থাকে এবং বিভিন্ন ধরনের আর্ট অ্যান্ড ক্রাফ্টটেরও বই থাকে যেখান থেকে আমি শিখতে পারি এবং আমি যেখান থেকে ইচ্ছা ড্রইংয়েরও অনেক বই থাকে কীভাবে আঁকতে হয় বিভিন্ন নির্দেশনা দেওয়া থাকে আচ্ছা আমি ছোটো থেকে বা সকলেই ছোটোবেলা থেকে যে বইগুলি আমরা পড়ি সেগুলি হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়েছি আমরা ধারাপাত বইও পড়েছি এমনকি বর্ণ পরিচয়ের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বও পড়া হয়েছে আমাদের তারপর থেকে আমরা যে বইগুলো পড়ি সেগুলো হলো ভূগোল ইতিহাস বা অঙ্কের বইগুলোও থাকে আমাদের অঙ্কের করার জন্য ইংলিশ বই পড়তে হয় যেমন সবাইকেই পড়তে হয় প্রতিটি ক্লাস চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কিছু বিষয় যুক্ত হয় তার সাথে বিজ্ঞানও যুক্ত হয় বিজ্ঞানগুলো আবার আলাদা হয়ে যায় দুটো বই একটা হয় জীবন বিজ্ঞান এবং একটা হয় ভৌত বিজ্ঞান তারপরে আরো উপরে যাওয়ার পর কেউ আমাদের নাইন টেনে পর্যন্ত দুটো বিজ্ঞান বই আলাদা থাকে তারপর যদি আমরা বিজ্ঞান বইতে আ আর না পড়ি এবং আমাদের তার পরেও বিভিন্ন রকমের স্ট্রিম নিয়ে আমরা পড়ি সেখানেও বিভিন্ন বই আমি পড়েছি